হ্যাঁ বলুন ম্যাম আমি কীভাবে সাহায্য করতে পারি আপনার হ্যাঁ ম্যাম আপনি কোথায় যাবেন সেটা বলুন সেই বুঝে আমি আপনা হ্যাঁ ম্যাডাম আপনার বন্ধুর বার্থডের জন্যে এখানে সব কিছু অ্যাভেলেবল আছে আপনার কী কী লাগবে বলুন আপনি কী আপনি কী ধরনের জামা পরবেন সেটা বলুন তাহলে আমরা সেই বুঝে আপনাকে জিনিসপত্র দিতে পারবো আচ্ছা আপনি ম্যাম ব্ল্যাক কালারের শাড়ি পরবেন তো আমাদের এখানে অনেক কিছুই অ্যাভেলেবল আছে আপনি ব্ল্যাকের সঙ্গে কী কী কী দরকার আপনি বলুন তাহলে আমরা সেই আপনাকে দিতে পারবো হ্যাঁ ম্যাডাম এখানে লিপস্টিকটা বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে আপনার কোনটা পছন্দ বলুন তালে আমরা সেই বুঝে তাহলে লিখে রাখলে আপনার সুবিধা হবে আচ্ছা ম্যাডাম রেড কালারের লিপস্টিক লাগবে আপনার রেঞ্জ কতো ম্যাম এটা প্রাইজের না আপনি পাবেন এরকম ফাইভ থাউ এই ফাইভ হানড্রেড থেকে স্টার্ট হচ্ছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন না ম্যাম ওরকম তো কিছু নেই ওরকম রাখতে হবে আমাদের এটা এগজ্যাক্ট প্রাইস তো আপনি আপনি ম্যাম এটা টু আওয়ারসের মধ্যে পেয়ে যাবেন ম্যাম আপনার হোম অ্যাড্রেসটা দিলে আপনি আমি আপনাকে হোম ডেলিভারি নিতে পারবেন ম্যাম আর কিন্তু হোম ডেলিভারি এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে থ্যাংক ইউ ম্যাম